হ্যালো বিনোদ দা কথা বলছেন দাদা গত সপ্তাহে আপনি যেই গাড়ি আর ড্রাইভারকে দিলেন না ওই বালিগঞ্জ গেছিলাম ওনাকে একটু পাঠাবেন দাদা আমি কাল একটু মাসির বাড়ি যাবো বারাসাত হ্যাঁ আসলে উনি মহিলা তো আর আমিও মহিলা তাই খুব ভালো হয় আর এমনিতেও ওনার ব্যবহার খুব ভালো ছিলো পুরো আপন দিদির মতো লাগছিলো যেতে কোনো রকম অসুবিধা হয় নি আর সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম তার জন্য দাদা একটু দেখুন আমার জন্য সাধনা দিদিকেই একটু বুক করে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সকাল নয়টায় যাবো হ্যাঁ ধন্যবাদ দাদা